পশ্চিমবঙ্গে প্রধান বিশ্ববিদ্যালয় হচ্ছে রামণিপুর বাবুলাল বিদ্যাভবন এবং আমাদের এখানে একটি কলেজ আছে যেটি কামারপুকুর হাই স্কুল এখানে উচ্চশিক্ষা প্রদান করা হয় এই উচ্চশিক্ষা প্রদানের জন্য মাস্টাররা খুব ভালো পড়াশোনা শেখায় তার জন্য এই জায়গাটি খুব নামী দামি একজন একটি জায়গা হয়ে উঠেছে জনপ্রিয়ভাবে তাই এখানের জনপ্রিয় কোর্সটি হচ্ছে আইটিআই ডিপ্লোমা এগুলো খুব জনপ্রিয় ভাবে অফার প্রোগ্রামগুলি অফার করে থাকে এগুলো খুব নামী দামি একটি কোর্স এ কোর্সগুলি খুবই প্রযুক্ত খুব ভালো যে নামী দামি কোর্সটি দামি বা পরিষ্কারভাবে নাম থাম করা হয় এই কোর্সটি খুব জনপ্রিয়ভাবে পেয়েছে আর এখানে সরকারি কলেজ নাম হচ্ছে খুব জনপ্রিয় শিল্প হচ্ছে আলিপুর বিশ্বাস বিদ্যালয়ে এ আর হচ্ছে তোমার কামারপুকুর হাই স্কুল খুব জনপ্রিয়ভাবে এই বিশ্ববিদ্যালয়ে জায়গা পেয়েছে এই স্কুলগুলি খুবই ভালো পড়াশোনা বৃদ্ধিতে খুব ভালো জায়গা এই জায়গাটি খুবই ভালো আর উচ্চশিক্ষা প্রদান পাওয়া যায় এই সব হাই স্কুলে তার জন্য এই জায়গাগুলো খুব বিখ্যাত বিখ্যাত একটি জায়গা যেখানে ভালো ভালো আইটিআই কোর্স ডিপ্লোমা কোর্স ভালো ভালো কোর্স পাওয়া যায় আর কম টাকায় পাওয়া যায় আর ভালো পড়াশুনো হয় খুব ভালো থাকে